আমি ছোটোবেলা থেকে ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখতাম কিন্তু আমি ড্রয়িং করতে পারতাম না আমি বিরক্তবোধ হয়ে উঠতাম ড্রয়িং করতে করতে শেষে আমি পড়াশুনায়ও মন বসতো না তখনও যেতাম ড্রয়িং করতে ভাবতাম ড্রয়িং করে আমার মনটা ঠিক হয়ে যাবে কিন্তু ড্রয়িঙেও আমার মন বসতো না কিন্তু ড্রয়িং আমার খুবই পছন্দ ছিল শেষে আমি পিকাসোর ভিডিও দেখলাম পিকাসো খুবই ভালো ড্রয়িং বানাতো পিকাসো আমার অনুপ্রেরণা হয়ে গেল পিকাসোকে দেখে আমি অনেক কিছু শিখলাম পিকাসোকে দেখে দেখে আমি ড্রয়িং করতে শিখে গেলাম আস্তে আস্তে আমার ড্রয়িঙে বৃদ্ধি পেল ড্রয়িং আমার খুব ভালো হয়ে উঠলো ড্রয়িঙে আমি গোল্ড মেডেলও পেয়ে গেলাম কিন্তু তাও আমি ড্রয়িং করতে ছাড়লাম না এখন আমি বাইশ বছর হয়ে গেলাম কিন্তু তাও ড্রয়িং ছাড়িনি কারণ কোন জিনিসে মন না বসলে শেষে আমি ড্রয়িং করতে বসে যেতাম ড্রয়িঙটা আমার ভালোবাসার মতো হয়ে গেলো ড্রয়িঙের সাথে আমার খুব মনটা জুড়ে উঠলো ড্রয়িং করতে আমার খুবই ভালো লাগে ড্রয়িং ছাড়া আমি আর এখন কিছুই পারি না পড়াশুনা লাস্টে ছেড়ে দিলাম কিন্তু ড্রয়িঙটা ছাড়লাম না কারণ আমার পিকাসো দেখে অনেক কিছু শিখলাম ড্রয়িঙের আমার ড্রয়িং এতো বৃদ্ধি পেল আমার ড্রয়িঙের এখন পাঁচ হাজার টাকা পুরুলিয়াতে বিক্রি হয় আমার ড্রয়িং